হ্যালো

তুই কেমন আছিস আগে বল দারুণ দৌড়াচ্ছে একদম আর বলছি সামনে গাজন কী ভাবছিস ভাবছিলাম তুই থাকবি তুই থাকলে থাকতাম দাদা থাকলে থাকবি দেখ তাহলে বাড়িতে কথা বল কথা বলে জানাস না ঘরে কথা বলি বুঝলি কারণ ব্যাপারটা হচ্ছে ভোক্তা তো আর মুখের কথা নয় ঘরে আগে দেখি সময় টময় হয় কি না সবাই তো ব্যস্ত মানুষ বুঝতেই তো প্রোগ্রাম বলতে মন্দির দিকে শিব মন্দির দিকে কত দিন ঘুরতে টুরতে যাবি তো ও তুই তো অনেক দিন বাদে এসেছিস ওই জন্য ফোন টোন করে জিজ্ঞাসা করছি আর কি থাকবি না থাকবি না হুম দেখ ভোক্তা থাকলে কিন্তু আগে থেকে জানাস ঠিক আছে সন্ধ্যে থেকে সন্ধ্যের সময় ওরা খেতে চলে যায় সন্ধ্যের পর সেখানে গিয়ে কী করবি একটু রাতের দিকে যাব একদম ভোরবেলা বাড়ি ফিরব হুম সেটাই কিন্তু মাথায় রাখবি ঠিক আছে যে আমরা বেরোচ্ছি তা ভোক্তা থাকলে কিন্তু ঠিক আছে হেভি মজা করব আর চার পাঁচ জনকে জোগাড় কর একসাথে ভোক্তা থাকব হ্যাঁ তুইও বল আমিও বলছি এদিকে হুম হ্যাঁ সে ঠিক আছে আমার এখানে না ফুল টুলগুলো একটু কম পাওয়া যায় তোর ওখান থেকে ফুল টুলগুলো ম্যানেজ করে নিবি ঠিক আছে

ঠিক আছে চল তাহলে ওই কথাই রইল রেডি থাকবি যদি হোস আমাকে জানাবি